হ্যালো ম্যাম আপনি তো এনজিও প্রধান তো আমাদের এখানে তো রাস্তাঘাটের প্রচুর বাজে অবস্থা তো আপনারা কী কচ্ছেন এর জন্য আমাদের এইখানে রাস্তাঘাট তো ঠিক নেই আগের দিন স্কুলে যাওয়ার পথে একজনের অ্যাক্সিডেন্ট হয়েছে মানে রাস্তাঘাটের অবস্থা এতোটাই খারাপ তারপরে রাজনৈতিক কারণে রাস্তাঘাটে প্রচুর পরিমাণে গাছপালা কাটা হচ্ছে এ ব্যাপারে আপনারা কী না না আপনারা একটু এগিয়ে আসুন সাহায্য করুন না হলে আমাদের মতো সাধারণ মানুষের কী হবে গ্রামবাসীদের কী হবে আচ্ছা ম্যাম আপনারা এই আমাদের এই রাস্তাটা আপনাদের কী ঠিকঠাক করলে কি আপনাদের সেটা ভালো হতো না তার জন্য কি আমরা অ্যাপ্লিকেশন জমা দেবো কোথায় জমা দেবো রাস্তাঘাটে যেসব গাছপালাগুলো কাটা হচ্ছে সেগুলোর ভিডিও পাঠালে কি আপনারা ব্যবস্থা নেবেন প্লিস আমাদের এই গ্রামের সমস্যাগুলো আপনারাই ঠিক করুন কারণ রাজনীতির লোকজনেরা তো এখন গ্রামের কতা শোনেই না কারোর ঠিক আছে আপনি চেষ্টা করুন